আমি একটি সময় ধারক বাগান বা উল্লম্ব বাগান বানানোর চেষ্টা করেছিলাম এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যা জেনেছি যে ধারক বাগান বা উল্লম্ব বাগান বানানোটি সেরকম খুব একটি কঠিন জিনিস নয় ধারক বাগান বা উল্লম্ব বাগান বানানোর জন্য আপনাকে শুধু লক্ষ্য রাখতে হবে কিছু ছোটো ছোটো জিনিসের এবং দৈনন্দিন আপনাকে দেখতে হবে যে এই উল্লম্ব বাগানে কোনোরকম পোকা মাকড় এসে যেন যোগ না দেয় এবং এই উল্লম্ব বাগানের যত্নতা একটু সহকারে যত্ন সহকারে আপনাকে রাখতে হবে এবং এই উল্লম্ব বাগানে বেশি কিছু দরকার পড়ে না দরকার পড়ে হয়তো কিছু লম্বা কাঠ কাঠি মোটা বাঁশ এইরকম জিনিসেরই তো উল্লম্ব বাগান বানাতে গেলে আপনার হয়তো বেশি হলে এক থেকে দু ঘন্টার মতো সময় লাগতে পারে বাট এটির যত্ন আপনাকে নিতে হবে ভালো করে